হ্যালো হ্যালো ম্যাম আমি তনুশ্রী বলছি আমি এর আগের দিন স্কুল যাই নি তো তো আমি শুনতে পেলাম যে কি আপনারা ঘুরাতে নিয়ে যাচ্ছেন তো আমি কি যেতে পারি একটু প্রবলেম ছিলো জাদুঘর গার্জেন যাবে না ও কত জনকে যেতে পারে ছাত্র মধ্যে ও কোন কোন ক্লাসের

দুই দিনের

আর আমরা কী কী নিয়ে যেতে পারি কী কী ডকুমেন্টস লাগবে

নিজের ছবি

কবে যাওয়া হবে এটা গার্জেনকে নিয়ে যাওয়া যাবে না

কখন হ্যাঁ তো চার তারিখ কখন সকালে

ওখানে স্কুল স্কুল যেতে হবে না আর ও

আর দুই দিনের দুই দিন লাগবে